দেখেন রাজ্যের মিডিয়া বা সংস্থার অর্থনীতিক সম্প্রদায় সমর্থন করে তাদের আবেদন রাখে বলতে সে রকম অনেক কিছুই রাখে মিডিয়াতে অনেক কিছু খবর পাওয়া যায় তো এইসবে আর কি বোঝায় মিডিয়ার অগ্রগতির কারণ নতুন চাকরির বিকল্প বলতে আপনি মিডিয়াতে বা খবরে পেয়ে যাবেন কি আর কি চাকরির ব্যাপারে তো চাকরি চাকরি এখন তো খুব কমই দেখা যায় তো অনেক খবরে দেখা যায় যে চাকরি দিয়েছে বা ছেড়েছে তো খবরের মাধ্যমে আমরা এগুলো জানতে পারি তো আমাদের মিডিয়া বা খবরের আর কি খুবই দরকার আর কি কারণ আমরা এগুলো খবর থেকেই জানতে পাই তো আর কি খবর আপনি যদি শুনতে থাকেন তাহলে আপনি অবশ্যই দেশ দেশান্তের ওই প্রান্তে কী হচ্ছে না হচ্ছে সেই খবরগুলো আপনি আর কি জানতে পারবেন তো এই মিডিয়ার রাজ্যে এই খবরগুলো আর কি পাওয়া যায় তো আপনার মোটামুটি এই সবেই আমি আর কি বিকল্প চাকরির প্রকল্প হবে বলতে চাই